আমার গান শোনার কথা যদি বলতে চাও তাহলে একটা কথাই বলবো আমার রবীন্দ্রসঙ্গীত শুনতে খুবই ভালো লাগে আর রবীন্দ্রসঙ্গীত আমি শুনি আর আমার প্রিয় গায়ক বলতে গেলে অনেকেই আছে তার মধ্যে তবু দুজনের নাম বলবো শ্রেয়া ঘোষাল আর উদিত নারায়ণ এদের দুজনের গলা আমার খুব ভালো লাগে আর আমাদের বিশেষ করে বাউল গানটা আমার খুবই ভালো লাগে আর বাউল গানটা আমাদের এখানে ছড়িয়ে রয়েছে সবার মনের মধ্যে রয়ে গেছে